আমাদের এখানে বয়েস্ক লোকরাই সব ধরনের খেলা করেন যেমন ক্যারম বোর্ড খেলেন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আবার তাসও খেলেন অধিকাংশ বয়স্ক লোকরা তাস খেলেন যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তারা তো এখন উইশ খেলাধূলা করতে পারেন না অন্য কোনো খেলা ওই জন্য তাস খেলেন বেশি অংশ বয়স্ক লোকরা আবার ওদি আবার অনেকেই আছে অনেকেই আছে ফুটবলও খেলেন কারণ তারা আগে ফুটবল খেলতেন বা ভালো খেলতেন ওই কারণে তাদের ফুটবলের খেলার নেশাটা এখনও রয়ে গিয়েছে বাট এখনও এখন তারা ভালো অতটা ভালো খেলে না কিন্তু তারা ফুটবলের প্রতি যে ভালোবাসা বা টান সেই কারণেই তারা এখনও খেলে ফুটবলটা আবার অনেকেই ক্রিকেট খেলে ক্রিকেট আগে খেলত এখনও ক্রিকেটটাকে ভালোবাসে বা সেই কারণে তারা ক্রিকেটও খেলে